সাতেরোই অক্টোবর দুহাজার এক পাঁচই নভেম্বর দুহাজার কুড়ি তেরোই ফেব্রুয়ারি দুহাজার আঠেরো উনতিরিশে আগস্ট দুহাজার সাতেরো পঁচিশে ডিসেম্বর দুহাজার পনেরো